হ্যাঁ আমার এলাকা প্রধানত ঋতুভিত্তিক চাষাবাদই করা হয় এই চাষাবাদগুলি যেমন নির্দিষ্ট ঋতুতেই করা হয় যেমন বলতে গেলে বলতে হয় শীতকালীন ঋতুতে আমরা ধান চাষ করি ধান আমাদের মধ্যে একটা অন্যতম শীতকালীন ফসল এই ফসলটি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্তই করা হয় এছাড়াও শীতকালে আমরা গম চাষ করে থাকি এটিও একটি শীতকালীন ফসল যেটা নভেম্বর থেকে ডিসেম্বর মাস অব্দি মাঠেই লাগানো হয় এছাড়া বসন্তকালে ফসল বলতে গেলে আমাদের বলতে হয় পটল পটল হচ্ছে বসন্তকরে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত জমিতে লাগানো এবং তোলা হয় বসন্তকালে অন্যান্য সবজি বলতে গেলে শশাও লাগানো হয় বসন্ত কালে এছাড়া বর্ষাকালের কথা বলতে গেলে বর্ষাকালে জমিতে ধান চাষ করাও হতে পারে এছাড়াও পাটও লাগানো হয় পাট একটি বর্ষা বর্ষাকালীন ফসল এবং ঝাড়গ্রাম জেলায় একটি প্রধান উৎপাদিত ফসলই হচ্ছে পাট এছাড়াও বর্ষাকালে পুঁইশাক লাগানো হয় এছাড়াও অন্যান্য অন্যান্য ফসল ফসলও এসব লাগানো হয়